এখনকার বাচ্চারা মাঠে খেলার থেকে বেশি মোবাইল গেমটাই এখন বেশি বেছে নিয়েছে এখন বেশিরভাগ খেলা মাঠের থেকে ফোনেই বেশি চলে এখনকার টুর্নামেন্টও বেশিরভাগ ফোনেই চলে ওখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারে অনেক জায়গায় টুর্নামেন্টও চালায় এর থেকে দেশের নামও করা যেতে পারে অনেক অনেক কাজও আছে এর